হ্যাঁ ভিন্ন ভাষা উপভাষা বলা হয় এমন এলাকা ভ্রমণ করতে গিয়ে আমার ওরকম নানান রকম অসুবিধার সম্মুখীন হতে হয়েছে যেমন আমি যে লাস্ট ইয়ার যখন দিল্লিতে গিয়েছিলাম ঘুরতে ভ্রমণ করতে আমরা তো আমাদের কথা বলার ক্ষেত্রে তারা যেহেতু সব কথা হিন্দিতে বলেন তো আমরা যেহতু বাংলায় কথা বলি তো সেহেতু সেক্ষেত্রে একটু অসুবিধা হয়েছে হয়েছে কথা বলার ক্ষেত্রে তো বাংলা হয়তো তারা আমরা আমার বাংলা কথা বুঝছেন না হয়তো আমি তাদের হিন্দি কিছু কথা বুঝছি না তো বা কিছু খাবার হয়তো তারা আমি বাংলাতে কিছু বলেছি বা তারা হয়তো তারা হয়তো ওটা অন্য ভেবে অন্য খাবার দিয়ে দিয়েছে সেই ক্ষেত্রে সেই সম্মুখীন হতে হয়েছে খাবার অন্য কিছু দিয়ে দিয়েছিল এক খাবার অর্ডার করেছি দিয়েছে অন্য কী অন্য তারা অন্য কিছু বুঝে অন্য খাবার অর্ডার দিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে হয়তো কিছু বাধার সম্মুখীন হতে হয়েছে বা যখন ঘোরার সময় আমরা একটা যা একটা কথা বলছি ড্রাইভারকে ড্রাইভার আবার অন্য কথা ভেবে অন্য জায়গায় আমাদের নিয়ে চলে গেল অন্য জায়গায় ভ্রমণের অন্য জায়গায় তো সেক্ষেত্রে একটু বাধার সম্মুখীন হতে হয়েছে বটে তবুও আমাদের সে মানিয়ে নিতে হয়েছে কারণ আমরা কিছু হয়তো তারা বা অনেক ওখানে অনেকই বাঙালিরা বাঙালিদের সাথে আমাদের পরিচিতি হয়েছে যারা ওখানে বসবাস করেন তারা বাঙালি কিন্তু ওখানে কর্মসূত্রে বসবাস করেন তো তাদের সাথে কথা বাংলায় যেহেতু তারাও তারাও বাংলা জানে জানেন তো সেক্ষেত্রে তাদের সাথে বাংলায় কথা বলে কথা আদান প্রদান করে তো সেভাবে আমাদের মানিয়ে নিতে হয়েছে